হ্যাঁ আমি এলাকায় সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ ঐতিহ্যবাহী খেলাগুলো নানা ধরনের ভূমিকা পালন করে তার মধ্যে প্রথমত হলো যে গামের বিভিন্ন মানুষের মদ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে স্থাপন করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিজেদের মধ্যে ভাতৃত্ববোধকে জাগিয়ে তোলে এছাড়া একে অপরের মধ্যে খেলাধুলার মাধ্যমে তাদের মানসিক শক্তির বিকাশ ঘটে তাদের শারীরিক দক্ষতা বাড়ায় এবং একতার মধ্যে যে সুসম্পর্ক সেই সুসম্পর্কগুলো একই গ্রামে থাকি মোরা ভাই ভাই সেই সুসম্পর্ককে তারা বজায় রাখে এবং ভবিষ্যতেও সেই সম্পর্ককে তারা বজায় রাখবে এছাড়াও এই খেলাধুলার মাধ্যমে গ্রামে সংস্কৃতি অর্থাৎ যেটা এক কথায় বলতে গেলে বাঙালির সংস্কৃতি সেই সংস্কৃতিকে পরিচয় রাখে আমাদের সাংস্কিতিক পরিচয় কোনো মোবাইলে কোনো খেলার মাধ্যমে নয় একটা গ্রামে মাঠে একসঙ্গে কেউ লুঙ্গি গামছা পরে অথবা কেউ প্যান্ট জামা পরে অথবা কেউ হাফ প্যান্ট পরে যে ক্রিকেট খেলা যে ফুটবল খেলা এর মাধ্যমে গ্রামীণ ধারায় যে সংস্কৃতি আমাদের মদ্যে বাল্যকালে যে ভাবধারা সেই ভাবধারাগুলি সর্বদা বজায় থাকে এবং এই ভাবধারা শুধুমাত্র এখন থেকে নয় সুপ্রাচীন কাল থেকে যুগ যুগ ধরে এই ভাবধারাকে বয়ে আসছে এবং ভবিষ্যতে সেইগুলো বয়ে থাকবে